সময় ও সুযোগ পেলেই আমি বাড়িতে ফুল ফল ও সবজির গাছ লাগাই এর মধ্যে বিশেষ করে ফুলগাছগুলো যেমন গাঁদা রজনীগন্ধা জবা ইত্যাদি গাছ আমার বাড়িতে আছে এবং অন্যান্য সিজন সিজন ফ্লাওয়ার ফুলের সিজনে যে ফুলগুলো হয় সেই ফুলগুলোকেও লাগাই এবং ফুল মানুষের সৌন্দর্য বিকাশ করে এবং মানুষের মনকে মুগ্ধ করে এবং ফুলের বিভিন্ন আচার অনুষ্ঠানে তো আমরা সাজ সাজানোর কাজে ব্যবহার করি এবং পুজো পার্বণেও ফুল আমাদের কাজে লাগে এবং ফলের মধ্যে ছোটো গাছ যেমন লেবু গাছ আছে কলা গাছ আম গাছ ইত্যাদি গাছ আমার বাড়িতে অলরেডি লাগানো আছে এবং প্রতি বছর সেখান থেকে ফলও পেয়ে থাকি এবং ফল পেলে আমরা প্রত্যেকেই খুশি হয় বিশেষ করে নিজের বাড়িতে যেসব গাছ আছে সেই গাছের ফল পেলে আরো আমরা আনন্দে আট আটখান হয়ে যায় এবং আশেপাশেও যারা মানুষ আছে তাদেরকে ফল দিলেও নিজেদেরকে ভালো লাগে এবং সবজির মধ্যে কফি টমেটো বেগুন পালং শাক এইসব বিভিন্ন যে সিজেনের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি লাগাই এবং এই সবজিতে যে গুণগত মান সেই গুণগত মান বাজারের শাক সবজি বা পাওয়া যায় না কারণ সেগুলো পুরোপুরি রাসায়নিক সার দিয়ে দিয়ে তৈরি এবং জৈব সারের যে শাক সবজি হয় তা গুণগত মান অনেক ভালো এবং তার স্বাদও অনেক ভালো এবং আমাদের অনেক উপকারেও লাগে